শীতকালে গাছের যত্ন নেওয়ার জন্য আমি একটি স্প্রে বোতল ব্যবহার করি এই বোতলের মাধ্যমে আমি কীটনাশক এবং জল দুই দিয়ে থাকি কীটনাশক আমি যেগুলি দিই যেমন আমার টমেটো গাছ ভেন্ডি গাছ পালং শাক পুঁই শাক পেঁপে আছে যেইগুলিতে পোকা লাগার সম্ভাবনা বেশি থাকে সেখানে আমি পাতায় পাতায় কীটনাশক ছড়াই এবং গাছের গোঁড়ায় শীতকালে যেহেতু যাতে জল না জমে থাকে সেইজন্য আমি ইস্প্রে বোতলের মাধ্যমে পুরো গাছটাকে ভিজিয়ে রাখি এবং কোনো অংশে যাতে গাছের শুকনো না থেকে যায় সেই জন্য পাতা এবং মূলে ভালো করে সেটাকে জল দিই কিন্তু এতটাও জলের পরিমাণ বাড়িয়ে দিই না যাতে কিনা গাছের গোঁড়ায় জল জমে থেকে গোঁড়াটা পচে যেতে পারে